হ্যাঁ আমি দেখছি আমি তো আগে কাজ করেছি তো আবার অসুবিধা হচ্ছে তা আমি করে দেওয়ার চেষ্টা করব হ্যাঁ আমি যতটা মানে সু মানে ইয়ে হয় মানে কাজটা করা যায় আমি সেই চেষ্টা করব আমি দেখছি হুম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি দেখছি ও যা তাতাড়ি কাজটা যাতে হয়ে যায় আমি সেই চেষ্টা করছি আমি তো আশেপাশের রাস্তা করছি আর এটাও সব দিকে নজর রাখছি কোথায় কী সমস্যা হচ্ছে তো সমস্যা ওদিকে তো আপনাদের ওদিকে হলে আমি করে দেওয়ার চেষ্টা করব যাতে ভালোভাবে হয়ে যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি চিন্তা করবেন না আমি কাজটা দেখার চেষ্টা করছি যাতে তাড়া